এখানকার এলাকায় ছেলে মেয়েরা সে ছেলে মেয়েরা বিশেষ করে স্কুলে এর শিক্ষার্থীরা বিভিন্নভাবে খেলাধূলা করে ছোটাছুটি করে বিভিন্ন ব্যায়াম ব্যায়াম করে তারা বিভিন্ন বিভিন্ন খেলাধূলার মাধ্যমে ব্যায়াম করে ছোটাছুটি করে ছোটাছুটি করে এবং তারা স্কুলেও বিভিন্ন খেলাধূলা করে এছাড়াও তাদেরকে বিভিন্ন তাদেরকে স্কুলের শিক্ষকরা বিভিন্ন খেলাধূলা খেলাধূলা শেখান খেলাধূলা করান বিভিন্ন ব্যায়াম শেখান এখানকার বাচ্চারা বাচ্চারা বিভিন্ন ছোটাছুটি বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধূলা এছাড়াও ব্যায়াম শরীরচর্চার মাধ্যমে নিজেদেরকে সুস্থ নিজেদেরকে সুস্থ রাখতে পারে তারা ছোটাছুটি করে খেলাধূলা করে এবং ব্যায়াম করে তারা বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধূলায় তারা নিজেদেরকে নিজেদেরকে অংশগ্রহণ করায় এবং এভাবে তারা নিজেদের তারা নিজেদেরকে সুস্থভাবে গড়ে তোলে